হ্যালো হ্যাঁ কি হয়েছে বলুন কে হ্যাঁ কিভাবে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি আসলে না ওর এই সমস্যাটা না মাঝে মাঝেই হয় ওকে একটু ওআরএস জল দিয়ে দেবেন আর একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন ততক্ষণে আমি যাচ্ছি ঠিক আছে আসলে ওর তো ডাক্তার দেখিয়েছিলাম ভেবেছিলাম সমস্যাটা কমে গেছে তো দেখছি এখন সমস্যাটা কমে নি তো দেখছি আমি কি করতে পারি আমি এখন যাব ওকে ভালো ডাক্তার দেখাবো তার আগে এমনি এটা ওর তেমন করে সমস্যা হবে না ওকে একটু ওআরএস জল দিয়ে দিলে একটু চোখ মুখ ধুয়ে দিলে ঠিক হয়ে যাবে তাছাড়া ডাক্তারের কাছে তো নিয়েই যাব হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি চলে যাচ্ছি দেখি আমাদের এখানে গাড়িও সবসময় পাওয়া যায় না আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাওয়ার কিন্তু গাড়িটা যদি না পাই আমার হয়তো একটু দেরি হতে পারে ততক্ষণে আপনারা দয়া করে ওকে একটু সামলাবেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটা গাড়ি নিয়ে যাচ্ছি যদি তেমন অসুবিধা হয় আমি হসপিটালে নিয়ে চলে যাব ওকে

এই গরমের জন্যও এই সমস্যাটা হতে পারে ওর মাঝেমাঝেই এই সমস্যাটা হয় তবে ডাক্তার এখনো ঠিক বলেনি যে কি কারণে হয় তা আমার মনে হচ্ছে গরমের জন্যেই হচ্ছে তাও যদি খুব বেশি সমস্যা দেখি আমি ওকে হাসপাতালে নিয়ে যাবো হাসপাতালে ফোনটাও করে রাখবো আর গাড়িটাও নিয়ে যাচ্ছি ঠিক আছে আপনারা ওকে একটু সামলাবেন না আজকে না কিছু খেয়ে যায়নি ওকে অনেকবার করে বললাম খেয়ে যায়নি ও হ্যাঁ সেটা আমি হ্যাঁ এবার থেকে আমি সেটাই চেষ্টা করবো যাতে ওকে খাইয়ে পাঠানো যায় আর ওর সাথে কাউকে পাঠানো যায় ঠিক আছে আর যাতে একটু সমস্যাটা কম হয় আপনাদের এমনিতেও অনেক সমস্যা হয়ে গেল ঠিক আছে হ্যাঁ আমি এক্ষুণি যাচ্ছি আপনারা চিন্তা করবেন না আর ভয় পাওয়ার কোন কারণ নেই ও ঠিক হয়ে যাবে আপনারা কেউ চিন্তা করবেন না ঠিক আছে